আমি সরকারের কাছে আবেদন করেছিলাম আমাদের চাষের জমিতে জলের সমস্যার জন্য যাতে করে একটি মিনি তৈরি করে দেওয়া হয় সেই মিনি থেকে অনেক কম পয়সার মধ্যে কৃষকরা সরকারিভাবে জল পাবে এছাড়াও মাঠের মধ্যিখানে ও একটি পোতের ব্যবস্থা করে দিতে যেই পোতের মধ্যে একটি সরকারি লাইট দেওয়া হবে সেই লাইটে ওই যে মা মাঠে সব সময় যেমন আলো থাকে ওই আলো থাকার কারণে চাষিরা যদি রাত্রেবেলার মধ্যেও মাঠে যায় কোনো কোনো সময় জমিতে জল দেওয়ার জন্য রাত্রেবেলা মাঠে যেতে হয় ওই সময় তাহলে চাষিদের কোনো ও অসুবিধা হবে না আর যদি বিদ্যুতের সমস্যা যদি থেকে থাকে এ তাহলে চাষিরা হয়তো কোনো সময় মাঠে জল দিচ্ছে জল দিতে দিতে জলটি বন্ধ হয়ে যাবে আবার এখন তো সব কিছুই বিদ্যুতের দ্বারা স হয় হয়তো কোনো সময় ওষুধ দিচ্ছে ওষুধ দিতে গেলেও এখন কিন্তু বিদ্যুতের প্রয়োজন আছে বিদ্যুৎ যদি না থাকে সে বিদ বৈদ্যুতিক মেশিন দিয়ে যখন জমিতে ওষুধ দেওয়া হবে তখন সে ওষুধটি মধ্যেখানে বন্ধ হয়ে যাবে আর দেওয়া যাবে না যতক্ষণ না পযন্ত ওই বিদ্যুৎটি আসছে এছাড়া মা জমিতে যখন জল পাওয়ানো হয় তখনো সেই একই সমস্যা হবে এইভাবেই কৃষকরা সমস্যায় পড়ে লোডশেডিং যদি হয়ে যায় তাহলে তো আর দেখতেই হবে না লোডশেডিং হয়ে গেলে তখন তো হয়তো এক দু ঘন্টাও কারেন্ট না থাকতে পারে এ সেই সময় ও হয়তো এমনি সিচুয়েশান হলো যেই সময় যে ওই জমিতের ওষুধটা দিতেই হবে ওই সময় ওষুদ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ফসলের খুবই অনুন্নত হবে এস এইভাবে লোডশেডিংয়ের জন্য এ কৃষকরা খুবই সমস্যায় পড়ে